আমি একদিন রাত্রে ছাদে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি একটি আলো কিছুক্ষণ পর দেখি সে আলোটি একটি গোল চাকতির আকার ধারণ করেছে আবার কিছুক্ষণ দেখতে দেখতে ওটি অনায়াসে আকাশে বিলীন হয়ে গেল আমার মনে হলো ওটি বোধ হয় ইউ এফ ও মহাকাশের বিভিন্ন গ্রহে প্রাণের সন্ধানে সদা ব্যস্ত থাকেন বিজ্ঞানীরা তারা প্রয়োজন আছে কারণ একদিন পৃথিবী শেষ হয়ে গেলে মানুষ অন্য গ্রহে যাতে নিজেকে সুরক্ষিত রাখতে পারে অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে যদি অন্য গ্রহে প্রাণের বিকাশ ঘটতে পারে তাহলে সেখানে এলিয়েনদের অস্তিত্ব থাকাও সম্ভব স্কটল্যান্ডের সেন্ট অ্যানড্রুজ ইউনিভার্সিটির একটি দল পরিকল্পনা করতে চায় এলিয়েনরা পৃথিবীতে এলে কিভাবে তাদের মোকাবিলা করা যায় বিশ্বজুড়ে বিজ্ঞানীদের সাহায্য নিয়ে তারা শক্তিশালী প্রোটোকল এবং চুক্তিগুলোকে একত্রিত করতে চান পাশাপাশি এলিয়েন সভ্যতার কোনো প্রমাণের মূল্যায়ন করা হবে